একজন কৃষক তার বাড়ির পেছনে পোল্ট্রি পালনকারী নিশ্চিত করতে পারে যেমন রাখতে পারে হাঁস মুরগি কিন্তু দেখতে হবে যাতে ওরা রোগ মুক্ত থাকে ওদের স্বাস্থ্যকর পরিবেশটা যাতে ভালো থাকে কারণ এখানে মানুষকে প্রভাবিত করতে পারে এমন রোগ থেকেও যেন মুক্তি লাভ করার জন্য ওদের হাঁস মুরগিকে মাঝে মাঝেই স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে নিয়মিত করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা আবার টিকাও দিতে হবে যখন যেই টিকাটা দরকার হবে ওই মুরগি হাঁসকে কিন্তু দিতে হবে ত না হলে কিন্তু ওদের স্বাস্থ্য ঠিকঠাক থাকবে না আবার ওদের কিন্তু একদিনও বারণ করা যাবে না যে আজকে স্বাস্থ্য পরীক্ষা হবে না অন্য দিন হবে এই পশু চিকিৎসালয়ে এই খবর দেওয়া যাবে না পশু চিকিৎসালয়ে দরকার হলে সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু একটা দুটা তো আর মুরগি হাঁস নয় যেহেতু ফার্ম পালন করছে পোল্ট্রি পালন করছে তখন অনেক আছে তাই আমার মনে হয় যে ওই ডাক্টারবাবুকে ডেকে এনে ওদের ট্রিটমেন্ট করানো দরকার ওদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হয় এবং টিকা দিলে দিতেও হয় কারণ টিকা দিলে আর স্বাস্থ্য পরীক্ষা করলে মানুষকে কিন্তু ওই রোগগুলো থেকে বাঁচতে পারে মানুষ কিন্তু নাহলে ওই নোংরা ওই অস্বাস্থ্যকর হাঁস মুরগির কাছ থেকে কিন্তু মানুষ অনেক রোগ ছড়িয়ে পড়বে মানুষের উপর তাই সেটা তাদের প্রভাবিত করবে এই রোগ থেকে মুক্তি করার একটাই লক্ষ্য হচ্ছে এদের পরীক্ষা নিরীক্ষা করা তবেই কিন্তু সে পালন করতে পারবে